আমি নিজে থেকে রান্না করেছি আমার খুব ইচ্ছা হয়েছিল একটু কচুরলতি ঝোল খাওয়ার এমনি তো কচুরলতিতে কচুরলতি একটু রসা রসা করে সবাই খায় তা আমি একটু ভাবি যে একটু কচুরলতির ঝোল খাব তা সেই জন্যই আমি বাজার থেকে দেশীয় মাছ পুঁটি মাছ পুঁটি মাছ এনে আর কচুরলতি ছোট ছোট করে কেটে এইবার ধুয়ে টুয়ে নিয়ে তারপরে রান্না ঘরে চলে গেলাম রান্না ঘরে এবার কড়াইটা গরম করে তেল দিলাম একটু পাঁচ ফোড়ন দিলাম একটু রসুন দিলাম দিয়ে নিয়ে তারপরে আমি কচুরলতিটা দিয়ে দিলাম দেওয়ার পরে কচুরলতিটা একটু ভেজে ভেজে টেজে নিয়ে আর তারপরে তার আগে মাছটা তো ভাজাই আছে তারপরে কচুরলতি একটু কষা করে নিয়ে তারপর জল দিয়ে তারপরে আমি পুঁটি মাছগুলো দিলাম দিয়ে তারপরে নামাবার সময় একটু জিরের গুঁড়ো জাস্ট একটু দিলাম দিয়ে রান্নাটা আমিই করলাম যেহেতু সব সময়ের জন্য আমার স্ত্রী রান্না করে তাই একবার ভেবেছি যে আমিই একবার রান্না করে দেখি কেমন লাগে তো সেটা আমার মতো করে আমি রান্নাটা করলাম তাতে বাড়ির সবাই খেলো বলল মোটামুটি ভালো হয়েছে তো আমি ওইটা রান্নাটাই করলাম তাতে সবাই ভালো বলল